আমি এক দিন সমস্যায় পড়েছিলাম আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম যেতে যেতে কিছুটা যাওয়ার পর আমার মনে হলো যে আমি তো ব্যাগে আমার অ্যাডমিটটা নিতে গিয়েছিলাম কিন্তু যেখানে বের করে রেখেছিলাম বাড়িতে সেখানেই পড়ে রয়ে গেছে আমি তখন কী করবো কিছু ভেবে উঠতে পারছিলাম না এই রকম পরিস্থিতিতে হ্যাঁ আমার মাথায় কিছু আসছিলো না আমি যদি না অ্যাডমিটটা নিয়ে যাই আমাকে তো পরীক্ষায় বসতে দেবে না এমন কি হ্যাঁ ভেতরেও ঢুকতে দেবেন না তখন আমি আমার বাড়িতে ফোন করলাম ফোন করার পর আমার ভাই কিছুটা আমি বাস থেকে নেমে দাঁড়ালাম ভাই কিছুটা নিয়ে গেলো তারপর আমি আবার অন্য বাস ধরে পিছনে আসলাম এসে ভায়ের কাছ থেকে ওই অ্যাডমিটটা নিয়ে গেলাম তখন আমি সেই বিপদটা মানে ভাবলাম যে আজকে যদি না আমার কাছে ফোনটা থাকতো আমি কিন্তু খুব বড়ো সমস্যায় পড়ে যেতাম তাই সেই দিন ফোনটা ছিলো বলে আমি এই বিপদের হাত থেকে বেঁচে গেলাম নয়তো আমি সেদিনের পরীক্ষায় বসতে পারতাম না হ্যাঁ সারা জীবন ওই বছরটা আমার চলে যেতো ওই দিনঠা আমার আর ফিরে আসতো না আবার একটা বছর আমাকে অপেক্ষা করতে হতো ওই পরীক্ষাটা দেওয়ার জন্য কারণ সময় চলে গেলে আমাকে তো আর হলে ঢুকতে দিতো না বা আমি যো আমার ভাই যদি না এগিয়ে নিয়ে যেতো অ্যাডমিটটা আমি টাইমে ওটা নিয়ে ফিরে যেয়েও পরীক্ষায় বসতে পারতাম না এই পরিস্থিতিটা আমার জীবনে ঘটেছিলো